আমি প্রতিটি ঋতু এনজয় করি ভীষণভাবে প্রত্যেকটা ঋতু আমি উপভোগ করি শীত ঋতুতে এখন শীতকাল কুয়াশা ঘাসের উপর শিশির ভীষণ ভালো লাগে একেবারে হারিয়ে যাই তো শীতকালটাকে আরও বেশি ভালো উপভোগ করি যখন সকালে উঠে দেখি যে বাড়ির সামনে ছাদে চারিদিকে থোকা থোকা গাঁদা ফুল ফুটে আছে তাছাড়া আর তো আছে ডালিয়া চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন রকমের ফুল পিটুনিয়া শীতকাল মানেই কুয়াশা আর বিভিন্ন রকম ফুলের সমাহার ভীষণ ভালো লাগে আর ফুল মানেই তো গাদাগাদা ছবি তুলে ফোন মেমারি ফুল করে রাখা আর গরমকালে গরমকালে ভালোই লাগে চারিদিকে গরমকাল মানে অস্বস্তি ঘরে বাইরে কোথাও শান্তি নেই ওই একটু ছাদে গিয়ে বসা কোথাও একটু গাছপালা থাকলে সেখানে বসা কিছু ছবি ক্যাপচার করা গরমের ছুটি পেলে কোথাও বেড়াতে যাওয়া যেখানে ওয়েদারটা একটু নর্মাল আছে সেখানে বেড়াতে যাওয়া সেইখানকার পারিপার্শ্বিকগুলো পরিবেশে ছবি তোলা পারিপার্শ্বিক দিকটা ক্যাপচার করা ফোনের মধ্যে

শরৎকালের আকাশ শরৎকালের আকাশ তো মারাত্মক ভালো লাগে শরৎকালে যখন শরৎকাল আসে তখন শরৎকালের কাশফুলের ছবি আমার ফোনে খুব একটা থাকে না তবে শরৎকালের আকালে আকাশের ছবি সকাল থেকে এখন সন্ধ্যে সূর্য ডোবা পর্যন্ত শরৎকালের আকাশের ছবি ভিডিও আমার ফোনে প্রচুর থাকে আর বসন্তকাল বসন্তকাল মানে ওই কোকিলের পিছনে দৌড়ানো ওর পিছনে দৌড়ে দৌড়ে একটা ছবি নেওয়ার চেষ্টা ভীষণ মজার বিষয় বর্ষাকাল বর্ষাকাল মানেই তো বৃষ্টির রিনঝিন শব্দ কোথাও একটু ভালো বৃষ্টি দেখা যায় একটু বৃষ্টি হাতে ছোঁয়া আর একটু ভিডিও করা ফোনেতে ছবিও তোলা প্রত্যেকটা ঋতু ভীষণভাবে উপভোগ করি এবং ছবিও তুলি ফোন মেমারি লোড করে রাখি